আমি ধোবাড়ি পাড়াতে ঠেক রেস্টুরেন্ট থেকে দু প্লেট পোলাও এবং দু প্লেট খাসির মাংস অর্ডার করেছিলাম কিন্তু অর্ডারটা দেখার পর জানতে পারলাম যে এক প্লেট খাসির মাংস নেই তাই আমি অভিযোগ জানাতে চাই